হ্যালো হ্যাঁ কে হ্যাঁ কে বলছো ও সুরজিত হ্যাঁ বল হ্যাঁ সেই তো সেই লকডাউনের পর থেকে যে চলে এসছি আমিও তো কোনো কাজ ফাজ পাচ্ছি নি আর পকেটের তো মানে কী বলব টাকা পয়সা কোনো নাই অনেক দিন হল বসে আছি আমি বলছি তুই কোনো কাজ টাজ কি দেখেছিস না কি কোনো জায়গার দিকে পুরুলিয়া পুরুলিয়ায় কী কাজ আছে ও মানে তুই বলতে চাইছিস হোটেল ফোটেলে যা হোক কাজ পেয়ে যাব তাই তো হ্যালো আমি বলছি নইলে এক কাজ করবো লে না বলছি শিলিগুড়ির দিকে যাবো চ নায় শিলিগুড়ির দিকে তোর হচ্ছে চা চাষ হয় জানো তো শিলিগুড়ি চা চাষ হয় তো তো অনেক শ্রমিকও লাগে ওখানে বা সেখানে আমি ভাবছিলাম যে যা হোক একটা কাজ পেয়ে যাব বুঝলি বলছি শিলিগুড়ির দিকে যাবি কি হ্যাঁ ও ঠান্ডার অসুবিধা হুম থাহলে তো হবে নি কারণ শিলিগুড়ি তো বরফের দেশ ঠান্ডা তো পড়বেই আর ঠান্ডা তো সেখানে মানে ঠান্ডা তো লাগবেই যাকে বলে ঠান্ডার অসুবিধা হলে তো আর ওই দিকটা হবে না আমি বলছি তাহলে আর এক কাজ কর আমাকে তোর হচ্ছে আমরা দুজনে কলকাতার দিকে যাব চ দেখি নি কলকাতার দিকে হ্যাঁ কলকাতা হ্যাঁ কলকাতা তো বড়ো শহর আমিও তো যাই নি কোনো দিন সেটা লিয়ে অসুবিধা নেই আমি বলছি কলকাতায় কাজ তো পাবোই অত বড়ো শহর ধর তোর অনেক কারখানা টারখানাও আছে অনেক কোম্পানি আছে তারপরে আরও ধর শপিং মল টপিং মল আছে সামান্য যে কোনো একটা কাজ আমার মনে হয় পেয়ে যাব ওখান থেকে বুঝতে পারছ কলকাতার দিকে তো আরে সে তো আমিও জানি নি আমার একটা দাদা থাকে কলকাতায় ঠিক আছে ওই দাদাটা একটা ওই গেঞ্জি ফ্যাক্টরিতে কাজ করে তার সঙ্গেই কথা হচ্ছিলো সে বললো তাহলে কলকাতার দিকে চলে আয় কাজ ফাজ যখন পাও নু আমি একটা যা হোক ব্যবস্থা করে দেবো আর তাহলে কলকাতার এখানেই থাকবি কোম্পানি থেকে বললো থাকা খাওয়া দেবে কোম্পানি অন্তত থাকাটা দেবেই একবেলার খাওয়াও দিতে পারে সঙ্গে আর বললো লে কলকাতার দিকেই চলে আয় যা হবে একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে বুঝতে পারছ হ্যাঁ হ্যাঁ ওইটাই বলছিলুম যদি পাওয়া যায় চল যাবো ঠিক আছে থাহলে বুঝলি হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি বলছি খোঁজ টোজ নিয়ে দেখতে বলছি আমি বলি ঠিক আছে তাহলে বুঝলি আজকে রাখছি তোকে তাহলে পরে একদিন ফোন করব হ্যাঁ ঠিক আছে রাখ